হ্যালো আমি একটা ক্যাব বুক করতে চাই ইয়ে তালদি বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা পর্যন্ত যাবে আমার ধর্মতলা থেকে রাত বারোটার দিকে বাস আছে হ্যাঁ তালদি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে কি রাত দশটার দিকে কোনো ক্যাব পাওয়া যাবে